পুরুলিয়া জেলা বছরের পর বছর ধরে পরিবর্তিত হয়েছে অর্থনীতিগতভাবে এবং এর অবকাঠামোতেও বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় হয়েছে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে রাস্তা ঘাট তৈরি হয়েছে সেতু নির্মাণ হয়েছে কলকারখানা তৈরি হয়েছে এছাড়াও সরিষার তেল উৎপাদন এইসব ক্ষেত্রে পুরুলিয়া জেলা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেকটাই উন্নতি করেছে